হ্যাঁ বলছি আমি দার্জিলিং আদালতের উকিল বলছি তো এখন যে এই কেস হচ্ছে এই যে কেসগুলো আদালতে উঠছে এগুলো কি কোনো ন্যায়বিচার পাচ্ছে সব কেনা হয়ে যাচ্ছে হ্যাঁ সব জায়গায় টাকাতেই সব ধামাচাপা পড়ে যাচ্ছে হুম এতে করে কোনোই এর ন্যায্য বিচার পাচ্ছে না এই যে একটা কেস উঠেছিল আমার কোর্টে দেখলাম যে একজন স্বামী তার স্ত্রীর উপর ভীষণ অত্যাচার করেন ভীষণ মর্মান্তিকভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার করেন সেই কেসটাও কি শুধুমাত্র টাকার জন্যেই ধামাচাপা পড়ে গেল তার কিছুতেই ন্যায্য বিচার করাতে পারলাম না এই যে সমস্যাগুলো হচ্ছে সত্যি মানে এত খারাপ মানে পরিস্থিতি আইনি ব্যবস্থা এতটাই খারাপ যে আমাদের কিছু করার থাকলেও আমরা কিছু করতে পারছি না হ্যাঁ সত্যিই তাই মানে কিছু যদি আমরা করতেও চাই তাও করতে পারছি না আমাদের মানে আইনের কাছে হাত বাঁধা হয়ে যাচ্ছে শুধুমাত্র টাকাতে মুখ বন্ধ করে দিচ্ছে এরকম কেস এই হামেশাই আসছে যেখানে কত রকমের অত্যাচার হচ্ছে কত রকমের নির নির্যাতিত কেস উঠছে কত রকমের শিশু সমস্যা হচ্ছে তা এগুলো নিয়েও কেস হচ্ছে কিন্তু কোনো কেসেরই সুব্যব্যবস্থা হচ্ছে না সুবিচার পাইয়ে দিতে পারছি না হ্যাঁ এটাই হচ্ছে টাকাতেই টাকাই শেষ কথা মানে মোটামুটি আইনি ব্যবস্থার

এটাই তো এটাই হচ্ছে যে দেখছি বুঝছি সব কিছুই এ করছি কিন্তু কিছু করতে পারছি না এটাই সমস্যা হয়ে যাচ্ছে এত যে মানে সমস্যা চারিদিকে এত ক্রাইম বাড়ছে এত ক্রাইম বাড়ছে শুধুমাত্র সঠিক বিচার ব্যবস্থা কিছু করতে পারছে না বলেই আমাদের দেশ আজকে এত এত এত মানে কী বলুন তো এত অত্যাচার করার সাহস পাচ্ছে যে